আমি ওনার গান গানের প্রচুর বড়ো ফ্যান আমি ওনার গান শুনেছি এবং এখনো শুনি সকাল বিকাল সবসময় গান শুনি উনি অনেক ধরণের গান করেন যা গান শুনে মানুষের অনেক মনোরঞ্জন করেন ওনার অনেক অনেক অনেক ফ্যান রয়েছে অনেক ফ্যান রয়েছে অনেক ধরণের গান করার ফলে অনেক ফ্যান রয়েছে এই আমাদের সমাজে অনেক ফ্যান রয়েছে এর ফলে গান অত্যন্ত অসাধারণ গান করেন এবং গানের গানের খুবই সৌন্দর্য গান এবং যে ওনার গান শুনলে বারবার মনে হয় যেন আরও গান শুনি ওনার উনি ব্যক্তিত্ব মানুষ হিসেবেও খুব ভালো ওনার ওনার গানের যে মানে না শুনেছে তার তার মনে হবে কিচ্ছু শুনে নি ওনার গানের প্রচণ্ড বড়ো ফ্যান আমি আমি খেতে বসতে শুতে সবসময় ওনার গান শুনতে ভাল লাগে আবার আরও চেষ্টা করছি আরও যদি নতুন নতুন গান উনি রিলিস করুন আরও গান শুনবো ওনার ওনার কাছ থেকে আশা করছি